কোষ্ঠকাঠিন্য সাধারণত একটি পেটের রোগ কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য আমাদের গ্রামের অনেকগুলি ঘরোয়া পদ্ধতি রয়েছে প্রধানত আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম লক্ষ্য দিতে হবে আমাদের খাবার দাবারের উপর আমাদেরকে সবুজ শাক সবজি খেতে হবে অতিরিক্ত রিচ খাবার খাওয়া চলবে না মশলা জাতীয় খাবার খাওয়া চলবে না যার ফলে আমাদের মধ্যে পেটের সমস্যা দেখা সৃষ্টি হবে আমাদের পেটের মধ্যে গ্যাস দেখা দেবে অম্বল অ্যাসিডিটি হবে এ সমস্ত খাবার থেকে আমাদেরকে সব সময় দূরে থাকতে হবে আমাদেরকে সব সময় সবুজ শাক সবজিরও খাবার খেতে হবে যার ফলে আমাদের শরীর যাতে সুস্থ থাকে হেলদি থাকে এবং আমাদের পেটের রোগ না হয় পেটের সমস্যা না হয় এইভাবেই আমাদেরকে আমরা গ্রামের সাধারণত আমরা কোষ্ঠকাঠিন্য হওয়ার সময় যে সমস্ত খাবারগুলি গ্রহণ করে থাকি তিঁতো করোলা নিম পাতা তিঁতো তিঁতো খাবারগুলি আমরা গ্রহণ করে থাকি এভাবে আমরা কোষ্ঠকাঠিন্যর প্রতিকার করে থাকি গ্রামের ঘরোয়া পদ্ধতিতে